নদীয়া জেলার কৃষি এবং কৃষকদের জন্য কীভাবে সমর্থন পাওয়া যাবে সেই বিষয় বলতে গেলে বলবো যে নদীয়া জেলার কৃষি এবং কৃষিতে ধান চাষটা এখন খুব নতুন ধরনের হচ্ছে এই ধান চাষে ধানের মধ্যে এমন কিছু দেওয়া থাকছে যেটাতে আমাদের শুধু ভাত খেলে যে শুধু পেট ভরবে তা না এমনি প্রোটিনের কাজটাও হয়ে যাবে মাছ মাংস ডিম যারা খায় না তাদের জন্য তো খুবই ভালো কেননা একরকম ধান চাষ সেখানে হচ্ছে যেটা হলো শিয়ার তিনশো দশ শিয়ার তিনশো এগারো এতে এমন কিছু প্রোটিন থাকছে যাতে করে ভাত খেলে সব কিছু ভাতের সঙ্গে মাছ ডিম মাংস সবেরই পরিপূরক হয়ে যাবে শুধুমাত্র মাছ ডিম মাংস যে সবাই খায় খায় না বলে এটা উপকারে লাগবে তা না এমন কিছু পরিবার আছে যারা হয়তো ওই সব কিনে খেতেও পারে না শুধুমাত্র তাদেরকে ভাত খেয়েই পেট ভরাতে হয় তাদের জন্য খুবই সুবিধা এই এই চালের ভাত খেলে শিয়ার তিনশো দশ শিয়ার তিনশো এগারো এটা এখন ওখানে চাষ করা হচ্ছে এছাড়াও আছে নদীয়া জেলায় ফুল চাষটা ফুল চাষ যেমন চেরি ফুলের চাষ থেকে অনেক কৃষকই খুব লাভবান হচ্ছে চেরি ফুলটা বিশেষ করে সরস্বতী পুজোয় খুব লাগে আর চেরি ফুল হয়ে গেলে আবার ওরা চেরি ফুলের গাছ কেটে দিয়ে আবার অন্য ফুল লাগায় এছাড়া পেঁপে চাষ বিঘার পর বিঘা জমিতে মানুষ পেঁপে চাষ কচ্ছে বিভিন্ন রকমের চাষি এখানে আছে তবে নতুন যে ধান চাষটা শুরু হয়েছে যেটা হলো শিয়ার তিনশো দশ তিনশো এগারো